বিয়েবাড়ির কথা প্রথম মাথায় এলে সর্বপ্রথম যে জিনিসটি মনে আসে সেটি হল উপহার এবং ভারতীয় বিয়েবাড়িতে বিয়ের সময় উপহার হিসাবে বরের তুলনায় কনের প্রাপ্যটা সর্বদা বেশি থাকে কারণ কনেকে দেওয়ার জন্য যে সমস্ত উপহার আছে তার ব্যাপ্তি বহুদূর বিয়েবাড়িতে দেওয়ার জন্য মানুষজন কনেকে অনেক কিছুই দিতে পারে এবং তার মধ্যে সর্বপ্রধান হল রান্নাঘরের যাবতীয় জিনিসপাত্তি যেমন কুকার গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার হাতা খুন্তির সেট প্লাস্টিক কন্টেনারের সেট কাঁচের গ্লাসের সেট বা কাঁচের বাটির সেট ইত্যাদি তাছাড়াও মানুষ অনেকেই আজকালকার দিনে কনেদেরকে শাড়ি বা চুড়িদার সালোয়ার ব্যাগ জুতো ইত্যাদি প্রসাধনী সামগ্রীও দিয়ে থাকেন এছাড়াও বিভিন্ন ধরনের জিনিসপত্র হয় যেমন কনের কাছের মানুষ তারাও কনেকে যথেষ্ট পরিমাণের অলংকার যেমন সোনার গয়না বা রূপোর গয়না বা হীরের গয়না ইত্যাদিও দিয়ে সন্তুষ্ট করে থাকেন যৌতুকের ক্ষেত্রে যৌতুকটি এখন আর তেমন পরিমাণে দেখা না গেলেও গ্রামাঞ্চলে এটির প্রচলন আজও আছে যে সমস্ত মানুষজনের মানসিকতায় যৌতুকটি নিন্দনীয় নয় তারা যৌতুক নেয়